আগে গ্রাম অঞ্চলে মাটির রাস্তাঘাট ছিল মাটির রাস্তাঘাট সারা সন্ধের পর মানুষজন তেমন হাঁটা চলা করত না সেখানে বিভিন্ন ধরনের নেশাখোর কেউ মদ খেয়ে কেউ গাঁজা খেয়ে অন্ধকারে কোনো মানুষ যাচ্ছে তার কাছে টাকা পয়সা আছে মোবাইল আছে সেগুলো ছিনিয়ে নিতো এছাড়া বাড়িতে কিছু দিন ছাড়া ছাড়া চুরি ডাকাতি এগুলো হতো কিন্তু এখন কিন্তু রাস্তাঘাট অনেক ভালো হয়ে গিয়েছে এখন পিচের রাস্তা হয়ে গিয়েছে ঢালাই ফেলা হয়ে গিয়েছে রাস্তার পাশে ইলেকট্রিক চলে এসেছে ঠিক আছে যার জন্য এই চুরি ডাকাতি এগুলো অনেকটা কমে গিয়েছে এছাড়া প্রত্যেক ব্লকে ব্লকে থানা বা স্টেশন তৈরি হয়েছে সেখানে পুলিশ থাকে পুলিশ খবর পেলে সেখানে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসে তাই জন্য যে চুরি ডাকাতি এটা চলে গিয়েছে আগে শিডিউল কাস্ট বা ও বি সি তাদেরকে জেনারেল কাস্ট নীচু চোখে দেখত তারা কোনো বর্ণ বৈষম্য ছিল কোনো তারা কোনো জলের কলে জল নিতে পারবে না বা তাদের ছোঁয়াছুঁই চলবে না কিন্তু এখন এইসব শিডিউল কাস্ট ও বি সি জেনারেল কাস্ট ওই সব জাতি বৈষম্য নেই ঠিক আছে এছাড়া যে আগে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভিন্ন দলের ভিতরে একটা যে ভালো একটা মিল ছিল কে এ টি এম সি পার্টি কে কে বি জে পি পার্টি কে সি পি এম পার্টি সব পার্টির লোকজন মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল এখন দিনের পর দিন সেই জিনিসটা আস্তে আস্তে সেটা মোড় পরিবর্তন হচ্ছে নিজেদের ভেতরে রেষারেষি ভাব তৈরি হচ্ছে এছাড়া আমরা যে এলাকায় বাস করি যে আমাদের এই এলাকাটা হিন্দু এরিয়া হিন্দুদের বিভিন্ন পূজা অর্চনা হয় এছাড়া পাশাপাশি মুসলমান আছে কিন্তু হিন্দু মুসলমানদের ভিতরে সম্পর্ক খুব ভালো সেই রকম নয় তবে তারা নিজের ভিতরে তবে একটা গন্ডগোল করে না হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা হতে পারে সেটা আবার থানা বা কোর্টের মাধ্যমে সেগুলো নিষ্পত্তি হয়